অবশ্যই এই পেশার মধ্যে সত্যিই মজা আছে যদি সেই পেশাটা যে কোনো পেশায় কেউ যদি মনোযোগ সহকারে করে এবং মনের মধ্যে আনন্দ খুঁজে পায় সেই কাজটা করে তাহলে তার সেই কাজটাই করা উচিত আর আমি এই কাজটা করে খুব আনন্দিত সেই কারণেই আমি এই কাজটা করি বা এইটাই পেশা হিসাবে নিয়েছি আর এতে রোজগারও খুব ভালোই আমি যখনই মাছ চাষ করার সময় নানা ধরনের নানা খাবার মাছকে দেওয়া হয় এবং ছোটো ছোটো বাচ্চাকে বাচ্চা মাছগুলি এক অন্য পুকুর থেকে তুলে নিয়ে এসে আবার অন্য পুকুরে ছাড়া সেই মাছগুলো আবার বড়ো করে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে তাদেরকে আস্তে আস্তে বড়ো করে আবার বাজারে বিক্রি করা হয় এরপর তাদের যে দামও পাওয়া যায় সেটাও খুব ভালো এই কারণেই আমি এই পেশাটাকে নিজেই যুক্ত করেছি আর আমিও বলব যে পরবর্তী প্রজন্মও যদি এই পেশাটা নিয়ে এগোয় তাহলে তাদের কোনো রকম কোনো সমস্যা হবে না যদি পেশাটা ভালোভাবে করতে পারে তাহলে তারা লাভবানও হবে আর যে কাজে লাভ থাকবে সেই কাছে রোজগারও থাকবে সেই কাজটা খুবই ভালো এবং উপকারী অর্থনৈতিক দিক থেকেও স্বাবলম্বী তাদের করে তুলবে সেই কারণে বলব এই পেশাটা নেওয়া উচিত